হ্যাঁ আমি আমার সম্প্রদায়ের বাইরে ভ্রমণ করার সময় অনেকরকম কুসংস্কারের সম্মুখীন হয়েছিলাম কারণ আমি যখন বাইরে কোথাও ভ্রমণ করতে গিয়েছিলাম তখন আমি অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আর এই বাধা বিপত্তির জন্য আমার পরিবারের লোকজন আমাকে কোথাও ভ্রমণ করতে যেতে দেয় না তারা আমাকে সবসময় বাধা দেয় কারণ তারা চায় না যাতে আমি আবার ওই বাধা বিপত্তির সম্মুখীন হই কিন্তু আমি এই কুসংস্কারগুলো এখনকার যুগে দাঁড়িয়ে এই জিনিসগুলো মানি না কিন্তু আগেকার দিনে আমাদের যে পরিবারের লোকজন যারা রয়েছে আগেকার দিনে ঠাকুমা দাদুরা যারা রয়েছে তারা এই কুসংস্কারগুলো খুব ভালোভাবে বিশ্বাস করেন তাই তারা এই জিনিসগুলো মানেন আর তারা আমাকে তাই কোথাও বাইরে কাজে যেতেও দেন না তারা ওই সব বিপদের দিনগুলো যে দিনগুলো আমি কাটিয়ে এসেছি ওই দিনগুলোতে যদি আমি আবার যেতে চাই বাইরে তারা তখন আমাকে বাধা দেয় তারা আমাকে যেতে দেয় না তারা আবার বিভিন্ন কুসংস্কার মেনে বিভিন্ন পূজা আর্চা করে যাতে ওই বাধা বিপত্তিগুলো কেটে যায় কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এই কুসংস্কার জিনিসগুলো আমাদের মেনে নেওয়া উচিত নয় তবুও আমাদেরকে মানতে বাধ্য হয় কারণ শুধু আমরা একা তো সমাজে বাস করি না বা সমাজ সমাজে আমরা একা চলি না সবাইকে নিয়ে আমাদের সমাজে চলতে হয় পুরো পরিবারকে নিয়ে সমস্ত পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমাকে চলতে হয় তাই আমারও উচিত তাদের কথাও একটু মেনে চলা যাতে আমাদের না কোনও ক্ষতি হয়